আমার বাংলা ভাষার প্রথম শব্দ মা মা বুক ভরা ডাক মায়ের থেকেই আমরা এই পৃথিবীর আলো পেয়েছি এই জন্যে আমাদের খুব গর্ববোধ করি আমরা আমাদের মধ্যে এই মাতৃভাষা যেন একটা অন্য আমাদের খাবার জোগায় আমাদের বুক ভরা প্রিয় আনন্দ দেয় আমরা বাংলা ভাষাকে সমস্ত জায়গায় যেন আপন করে নিয়েছি আমাদের এই বাংলাদেশে অনেক মহাপুরুষ মনীষী জন্মগ্রহণ করেছে তার জন্য আমরা তারা গর্বিত আমরা তাদের কাছে আমরা ঋণী অনেক সাহিত্য বাংলার মধ্যে আমরা পাই সেগুলো আমাদের শিক্ষা দীক্ষায় পরবর্তী যে প্রজন্ম তাদের কাছে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে